হ্যালো বলছি আপনি কি জল সাপ্লায়ের দাদা বলছেন বলছি আপনি কালকে যে দশ ড্রাম জল দিয়ে গেলেন সেই জলটা এত ঘোলাটে কেন হ্যাঁ হ্যাঁ আপনিই তো জল সাপ্লাই করেন হ্যাঁ কালকেই নিয়ে গেছি দশ ড্রাম হ্যাঁ আপনি কি জল ঠিকঠাক সাপ্লাই করছেন না না কি জলটা কি ফেলে দেবো আপনি কি আবার দিয়ে যাবেন তাহলে জল দিয়ে যান আচ্ছা ঠিক আছে আপনি কি আজকেই দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে রাখছি না না এই জলটা আজকে দিয়ে গেলে খুব ভালো হতো কারণ জল নেই তো জলটা ঘোলাটে হয়েছে খেতেও পাচ্ছি না জলটা আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ থ্যাংক ইউ